কিছু দিন আগে আমি একটা অনলাইনে পেন অর্ডার দিয়েছিলাম আর সবাই বলে যে অনলাইনে না কি পেন বা অন্য কিছু অনলাইনের জিনিস না কি ভালো আসে না তো সবাই বলছে ফাটা আসবে দেখবি কালি সরবে না বা লেখা যাবে না হয়তো ভাঙা আসবে মানে অনেকটাই আমি চ্যালেঞ্জের মুখে কিন্তু পড়েছিলাম তো তারপরেও আমি কি করলাম যে অর্ডার দিয়েই দিলাম যে যা হবে যা আসুক আসুক আমি একটা অর্ডার দিয়ে দেখিই না দেখতে কি লাগে তো দেখলাম তো অর্ডারটা দিলাম দেওয়ার সাথে সাথেই তো পাঁচ দিন আগে আমি অর্ডার করেছিলাম তো চার দিনের দিনে কিন্তু পেনটা আমি পেয়েছিলাম পেনটা কিন্তু আমাকে চার দিনের দিনে দিয়ে গেছে তো আমি অনলাইনে টাকা পেমেন্ট করি নি আমি হাতেই ক্যাশ পেমেন্ট করেছিলাম তো হাতেই তাদেরকে টাকা দিলাম এবং দেখলাম যে ওর সামনেই খুলেই দেখলাম কোনো ভাঙা ছিল না ফাটা ছিল না কিছু কিচ্ছু ছিল না তারপর আমি ও ওনাকে বললাম যে চলো তালে বাড়িতে যেয়ে খাতাতে লিখে একবার দেখে নিবে দেখে নিবে যে সচ্ছে কি সচ্ছে না তো দিদিভাই কী করলো বাড়িতে গেল বাড়িতে গিয়ে কিন্তু দেখলাম তো দেখে তো খুবই ভালো হলো যে সরলো লেখাও গেল তো কারণ এই কিছু দিন আগে আমার নাতনির উচ্চ মাধ্যমিক পরীক্ষা ছিল সে কারণে কিন্তু আমি পেনটা অর্ডার করেছিলাম যাতে আমার নাতনি পরীক্ষাটা দিতে যেতে পারে তো এই কলমটা নিয়েই যেন যায় তো আমি দিয়ে দিলাম তার হাতে যেহেতু সেটা খুব ভালো এসেছিলো ফাটা ছিল না এমন সরছিলও ভালো লেখাও যাচ্ছিলো খুব সুন্দর তো সেই কারণে আমি আমার নাতনির হাতে কলমটা তুলে দিলাম আমার নাতনি তো প্রচুর প্রচুর খুশি হয়েছিলো